স্বাস্থ্য এবং ফিটনেসের জন্য সাঁতার অনেকটাই ভালো জিনিস আমার ছোটোবেলা খুবই ইচ্ছা ছিলো আমি সাঁতার শিখবো সেই জন্য আমি ছোটোবেলায় নদীতে সাঁতার কাটতে যেতাম বাবার সাথে আমাকে সাঁতার শিখিয়েছে ওই সাঁতারের জন্য আমি এখন সাঁতারের প্রতিযোগিতা অনেক প্রতিযোগিতায় নাম দিয়ে থাকি এবং সেখানে প্রতিযোগিতামূলক সাঁতারের জন্য আমিকে সব সময় নদীতে সাঁতার কাটতে যায় এবং সাঁতার এমন একটা জিনিস সাঁতার কাটলে মানুষের মন ও সাঁতার কাটলে মানুষের শারীরিক শারীরিক সুস্ততাও থাকে সাঁতার অনেক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ করে সাঁতার মানুষের ফ্যাট কমায় সাঁতার মানুষের ঘুম ভালো করে সাঁতার হয়তো নদীতে কাটতে হয় সুইমিং পুল আমাদের এখানে নেই সাঁতার কাটার জন্য আমরা নদীতে যেতে হয় বা আমি পুকুরে সাঁতার কাটি ছোটোবেলা থেকে আমি সাঁতার কাটতে ভালো বেশ বাসি আর সাঁতার কেটেও থাকি যেখানে সেখানে নদী দেখলেই আমি সাঁতার কাটতে নেমে যায় কারণ সাঁতার আমার খুবই ভালো লাগে ছোটোবেলা থেকে সাঁতারের পেছনে আমি ছুটেছি এখনো ছুটছি চু অনেক প্রতিযোগিতায় নামও দিয়েছি অনেক প্রাইজও পেয়েছি সেই কারণে সাঁতার আমার খুবই ভালো লাগে সাঁতার কাটতে মানুষকে উৎসাহিত করি গ্রামে সবাইকে বলি আপনারা সাঁতার কাটুন সাঁতার কাটলে শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে এবং সাঁতার এমন একটা জিনিস মানুষের অনেক স্বাস্থ্য দিক থেকে অনেক উপকৃত হয়